হ্যাঁ কে দৃপ্তি দি বলুন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি হ্যাঁ সবাই বলছিল যে ইয়ে নতুন বছরে হলদিয়াতে যদি হলদিয়ার দিকে যাওয়া যায় একটা পিকনিকের মতন যদি করা যায় আপনার সময় হবে একদিন সময় একটু বের করে নেবেন দৈনন্দিন জীবনের কাজের থেকে একদিন অবসর প্রয়োজন না না সবাই আসবে সবাই আসবে হ্যাঁ হলদিয়াতে দেখুন আমরা গুগল থেকে একটা জায়গা বেশ ভালো জায়গা একটা দেখেনি নিয়ে সবাই তাই বলছিল যে গুগল থেকে ভালো জায়গা দেখে টুরিস্ট স্পট দেখে পরে সেখানে গিয়ে পরে করলেই হয় আর কি অনেকদিন কোথাও যাওয়াও হয়নি সেভাবে আপনি যাবেন তো হ্যাঁ না যেহেতু আপনি আমাদের ইয়ের সবথেকে বড় তো তাই সবাই বললো যে একবার দৃপ্তিদিকে ফোন করে জেনে নেওয়ার জন্য হ্যাঁ একটা পরামর্শ নেওয়াটা প্রয়োজন আছে হ্যাঁ আমরা জায়গাটা ঠিক করছি আর কি বলে কি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা কিছু বলুন আপনি আমরা একটা ঠিক করেছি তাও আপনার কি মনে হয় একটু হ্যাঁ দুপুরে বলছিলাম ভাতই করবো না অন্য কিছু বলছিলেন মানে অন্য জিরা রাইস বা ফ্রাইড রাইস টাইপের কিছু করবো না প্লেন ভাতই করবো হ্যাঁ দুপুরে একটু ভাত মাছ বা মাংস যাইহোক ওটাই ভালো হবে সবাই হয়তো ওই রাইসগুলো পছন্দ নাও করতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি সোমাদি রীতাদি মিলে তখন আলোচনাটা করেনি কেনাকাটাগুলোও করে নিচ্ছি তাহলে

হ্যাঁ হ্যাঁ তা তো জানাবোই তা জানাবো আমরা আগে একটা করেনি মোটামুটি তারপর তখন আপনাকে জানাচ্ছি কেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে তখন অফিসে কথা হবে হ্যাঁ ঠিক আছে